খুচরো পাইকারি বাজার তো আমরা করি আমরা করতে ভালোবাসি কেননা খুচরো বাজারে যাই এ সবজি সবজি যেটা আমাদের মনের মতন হয় পছন্দ কী করবো রান্না কী করবো তখন দেখে নিজেরাই দেখে কিনি কিন্তু একটুখানি ভালো মন্দ তো আছে দাম যা বেড়েছে সবজির বাজারও দাম বেড়েছে মাছের বাজারও দাম বেড়েছে আগে দু দুশো টাকা নিয়ে গেলেই বাজার করেও কত পয়সা ফিরত এখন দু হাজার টাকা গে নিয়ে গেলেও ব্যাগ ভর্তি করে মনের মতন জিনিসও হয় না কিছু না এত এত জিনিসের দাম বেড়ে গেছে কেন বেড়েছে সেটা তো আর আমরা জানি না কিছু বলতেও পারছি না কিন্তু মাছ মাংস যে আগের মতন কি সেইরকমভাবে এনে খাওয়া দাওয়া কি হয় হয় না অল অনলাইনে করি না অনলাইনে ভালো মন্দ হতেই পারে কেননা কোনো সময়ে ভালো আসে কোনো সময়ে খারাপ আসে যেমন মাছ অর্ডার দিলে মাছগুলো কোনো দিন ভালো আসলো হয়তো সঙ্গে সঙ্গে জিনিসটা এসে গেল ভালো আসলো আবার দেখা গেল কোনো দিন অনেক দিনের জিনিস আসলো তার মানে তারা অনেক দিন রেখে দিয়েছে সেটা ফ্রিজে তারপর আসলো ওই জন্য অনলাইনটা যে খুব যে ভালো তা আমরা ভাব ভালো লাগে না কোনো জিনিস ভালো আসে কোনো জিনিস খারাপও আসে জামাকাপড়ও তাই জামাকাপড়ও তাই অনলাইনে জামাকাপড় কোনো সময় দেখছি ভালো আসলো একটা জিনিস ভালো আসলো খুব পছন্দ হল তারপরে আরেকটা জিনিস যেই অর্ডার দিলাম সেটা আবার খারাপ আসলো তখন মনটা ভেঙে যায় যে না এটা তো আবার ভালো আসলো না এটা খারাপ লাগে তখন